হুগলি জেলা শিক্ষা এবং জ্ঞানের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এখানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা ও শেখার সুযোগ উপলব্ধ থাকে এখানে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে সরকারি বেসরকারি প্রায় দু হাজার নশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিশুরা প্রাথমিক শিক্ষা লাভ করে পাঁচশো আটচল্লিশটি মতো মাধ্যমিক এবং একশো উনচল্লিশটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এখানে রয়েছে যেখানে ছেলেরা পঞ্চম থেকে দশম এবং টেন প্লাস টু পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় একটি সাধারণ কলেজ রয়েছে যেখানে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এবং কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে অনেকগুলি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ডি এড এবং বি এড পড়ানোর জন্য কলেজ রয়েছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে হুগলি জেলায় অনেক কলেজ রয়েছে এখানে দূর থেকে পড়াশোনা করার জন্য মুক্ত বিদ্যালয়ও রয়েছে জেলার উন্নয়নে হুগলি জেলার শিক্ষার যে অবদান হুগলি জেলার সাক্ষরতার হার বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ শিক্ষার সুযোগ বৃদ্ধির ফলে সাক্ষরতার হার আরও বৃদ্ধি পাবে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি হয় যা জেলার শিল্প কলকারখানা এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার জনপ্রিয় কোচিন ক্লাস বা এন্ট্রান্স প্রিপারেশন সেন্টারগুলির নাম হল আশা দীপ আইএস অ্যাকাডেমি মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় মহেশ হাই স্কুল ইত্যাদি ইত্যাদি সরকারি স্কুলগুলির এখানের অবস্থা অনেকটা শোচনীয় অবস্থা অনেক স্কুলের অবকাঠামো ভালো তবে কিছু স্কুলের অবকাঠামো আরও উন্নত করার প্রয়োজন শিক্ষক শিক্ষিকার অনেক ঘাটতি রয়েছে